বিয়েতে আমি খুব ভালোভাবে আনন্দ উপভোগ করি এবং তার মধ্যে যেমন ভালো ড্রেস পরি সঙ্গীদের সঙ্গে আড্ডা মারি সঙ্গীত ও নৃত্যের জন্য ভালো ভালো কিছু গান যেমন হিন্দি ডুয়েট গান বাংলা ডুয়েট গান এগুলো আমি পছন্দ করি